প্রথম কথা আমি নিজেকে পশ্চিম বর্ধমানের বাসিন্দা হিসাবে খুবই গর্ববোধ করি কারণ আমাদের পশ্চিম বর্ধমানে যেমন অনেক গণ্যমান্য ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন তেমনি আমাদের পশ্চিম বর্ধমানে অনেক স্থাপত্য ও ঐতিহ্য জায়গাও আছে তার অনস্বীকার্য আমাদের এখানে যেমন অনেক পুরনো মন্দির আছে অনেক পুরনো সৌর্ধ আছে স্থাপত্য আছে অনেক ঐতিহ্য স্থান আছে অনেক জাদুঘর আছে যাকে আমরা মিউজিয়াম বলি তো আরও অনেক ধরনের জানার মতোন জায়গা আছে জানার মতোন জিনিস আছে তো আমাদের পশ্চিম বর্ধমানে বলতে গেলে ল্যান্ডমার্ক বা ঐতিহাসিক স্থানের অভাব নেই তো প্রথম কথা যদি আমি বলি সেটা হচ্ছে মন্দির এখানে আমাদের মন্দির বলতে অনেক বিখ্যাত বিখ্যাত মন্দির আছে যেমন আমাদের সবার প্রিয় কলকাতায় মা দক্ষিণেশ্বরের মন্দির আছে সেখানে মা কালীর পুরো আরাধনা করা হয় পুজো করা হয় আর আছে আমাদের এখানে সেটা হচ্ছে তারাপীঠ তারাপীঠ মা তারা মা কালীর যেখানে পুজো হয় আরেক রূপ আরও এখানে আছে বক্রেশ্বর আছে তার পরে হচ্ছে আমাদের এইখানে আছে কল্যাণেশ্বরীর মন্দির আছে তারপর এখানে ঘাঘর বুড়ির মন্দির আছে তো আমাদের এইখানে মন্দিরের সেরকম কোনো অভাব নেই তো এইখানে অনেক ধরনের মন্দির দেখতে পাওয়া যায় তারপর যেটা আমি যদি বলি সেটা হচ্ছে দুর্গ দুর্গ বলতে আমাদের এইখানে সব থেকে যেটা প্রথমেই বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে কাশীপুর রাজবাড়ি আছে যেটা আমাদের সবারই চেনা তারপর হচ্ছে মুর্শিদাবাদে হাজার দুয়ারি আছে তো এইরকম আরও অনেক দুর্গ লক্ষ্য করা যায় এবং জাদুঘর যদি বলা যায় তো সেটা হচ্ছে আমাদের কলকাতার সব থেকে বিখ্যাত জাদুঘর আছে যেখানে অনেক পুরনো পুরনো ব্যবহারকারী যে সমস্ত আসবাবপত্র বা পুরনো পুরনো জিনিসপত্র সেখানে লক্ষ্য করা যায় এমন কি চাঁদের আমাদের যে চাঁদের যে মাটি সেই চাঁদের মাটিও এই জাদুঘরে লক্ষ্য করা যায় তার পরে বিভিন্ন পুরনো পুরনো জীব জন্তুর হাড় কঙ্কাল সেখানে অনেক ভালোভাবে সজ্জিত করে রাখা হয়েছে তো জাদুঘর গেলে সেখানে অনেক শিক্ষণীয় অনেক জানার বিষয় সেখানে অনেক লক্ষ্য করা যায় তারপর হচ্ছে যে এখানে প্রাকৃতিক বৈশিষ্ট্য এখানে সেরকম মানে বলতে গেলে অনেক ভালো লক্ষ্য করা যায় এখানে যদি প্রাকৃতিক বৈশিষ্ট্য যদি বলা যায় তো সেটা হচ্ছে আমাদের আসানসোলের সামনেই অনেক ভালো জায়গা আছে যেমনি হচ্ছে মাইথন ড্যাম তারপর হচ্ছে আমাদের সুন্দরবন অনেক এরকম প্রাকৃতিক সুন্দর্য এখানে লক্ষ্য করা যায় তারপর হচ্ছে যে এগুলি অবশ্যই সবার জন্যেই খোলা থাকে এখানে সেরকম কোনো মূল্য নেওয়া হয় না এখানে সবাই নিজের মতোন করে যেতে পারে সবাই নিজের মতোন করে ঘুরতে পারে আবার ঘোরাঘুরি করে তাদের নিজেদের বাড়ি ফিরে আসতে পারে এবং এখানে প্রবেশ করার জন্যে কা্রোর কোনো অনুমতি লাগে না কারণ এইখানে সবার জন্যে এই জায়গা খোলা থাকে সেটা মন্দিরই হোক বা সেটা কোনো জাদুঘর হোক বা সেটা কোনো প্রাকৃতিক মানে জায়গাই হোক আর তারপর হচ্ছে কী যে মানুষ অবশ্যই যদি অবসর সময় যদি কাটাতে চায় যেখানে মানুষ হয়তো গেলে নিজেকে খুব ভালো মনে করবে তো তার জন্যে এই জায়গাগুলো অবশ্যই খুবই ভালো জায়গা এবং মানুষরা তাদের নিজেদের মন শান্তি মানে মনের মধ্যে শান্তি আনার জন্যে অবশ্যই এই জায়গাগুলিতে গিয়ে সেইখানে সময় কাটাতে পারে তো এই ছিল এইখানকার সব থেকে ভালো সৌন্দর্য জায়গা